রেডিওতে আমরা অনেক কিছুই শুনতে পাই যেখানে বাংলার মানে অনেক কিছুই আসে খবর তারপরে গান অনেক কিছুই মানে বাংলাতে এখন হয় তারপরে আর রেডিওতে মানে সেরকম দেখা যায় না খালি শোনা যায় কিন্তু টেলিভিশনে দেখতেও পাই শুনতেও পাই খবর সিরিয়াল সেগুলো কার্টুনও এখন বাংলাতে আসছে সবকিছু দেখাও যায় শোনাও যায় তারপরে অনেক রকমের বই ছবি খবর সবই বাংলাতে হয় আর প্রিন্টের মাধ্যমে তো আমরা অনেক কিছুই জানতে পারি সেখানেও বাংলাতে অনেক কিছু লেখা থাকে আর যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই পড়তে সুবিধা হয় খবরে কাগজের মাধ্যমেও আমরা অনেক কিছুই মানে জানতে পারি আর বাংলাতে থাকলে সেগুলো মানে ভালো করে চেনাও যায় ওই জন্য সেখানে পড়তে সবকিছু অনেক সুবিধা হয় আর টেলিভিশনেও বাংলাতে অনেক কিছুই আসে বাংলা আমাদের মাতৃভাষা বলে বাংলা জানতে অনেক বেশি সুবিধা হয় বাংলায় বই দেখি বাংলায় মানে অনেক কিছু জানতে পারি